হ্যালো বলছি এটা স্টেশনারি দোকান তো আচ্ছা আমি না কিছু উপহার কিনতে চাই আমার বন্ধুর জন্মদিন সামনেই সেই কারণে আমার একটা খুব ভালো ধরনের উপহার চাই আপনার দোকানে কি পাওয়া যাবে হুঁ কিন্তু সেটা যেন সবার মধ্যে সেরা হয় যেন যে আমি যেই উপহারটা দেবো সেটায় যেন সবাই দেখেই বলে না এই উপহারটা সবচেয়ে সুন্দর হয়েছে এরকম উপহার আছে তো আচ্ছা আর হচ্ছে কীরকম দাম হবে আচ্ছা ভালো হবে তো আচ্ছা আচ্ছা আর হচ্ছে বলছি আরও আমি নিজের জন্যও কিছু জিনিস কিনতে চাই আপনার দোকানে কি সমস্ত রকমেরই স্টেশনারি জিনিস পাওয়া যায় আচ্ছা আচ্ছা আমারও নিজের কতকগুলো জিনিস প্রয়োজন যেমন ধরুন লিপস্টিক তারপরে নেল পালিশ আরও কতকগুলো জিনিস আমার মানে বাড়ির জন্যেও কিছু দরকার তাহলে সমস্ত কিছুই আপনার ওখান থেকে পাওয়া যায় না কি বলছি আর স্টেশনারি দোকানে স্টেশনারি দোকানটা দোকানটা কত দূরে ও আর বলছি আমার বাড়িটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তাহলে খেজুরিতে যে দোকান আছে পাশাপাশি আপনি কি জিনিসগুলো পাইকারিতেও কিছু মাল দেন না সমস্ত কিছু এমনিই দেন আর খুচরোও দেন না কি আচ্ছা আর আমার কিছু আমার বাড়িতেও একটা ছোটোখাটো দোকান আছে তাহলে আমি পাইকারি দোকানের থেকে আপনার কাছ থেকে মাল নিয়ে ভাবছি আমার দোকানটা চালুও করব সেই জন্য আপনাকে তাহলে আপনার কাছ থেকেই মাল নিয়ে নেব আর বন্ধুর হ্যাঁ আচ্ছা আর বন্ধুর জন্মদিনে যেটা দেবো ও সেটা ভালো হবে তো আচ্ছা আচ্ছা আর আমি একটু চাইছি আর কি যেমন মানে তার ছবি বাঁধানো থাকবে ফটো ফ্রেমের উপরে নানা ধরনের কারুকার্য করা থাকবে এই রকমের উপরে জিনিস চাইছি আর কি আচ্ছা আর আর কীরকম ধরনের আছে ফুলদানি এই সমস্ত জাতীয়ও হবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনার দোকানে তাহলে আপনি কখন থাকেন আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনার দোকানকে এই সন্ধ্যে নাগাদ যাচ্ছি আটটার সময় আপনি দোকান খোলা থাকবে তো আপনার ঠিক আছে আমি তাহলে রাখছি এখন হ্যাঁ আমি সন্ধ্যেবেলায় যাব আপনার কাছে